হ্যাঁ বলছি যে আপনার বাড়ির কাছাকাছি যে বাজারটা আছে না ওই বাজারে আমি একটা নতুন দোকান খুলছি আপনি তো অনেকদিন আমাকে এখানে আসছেন না কাজে সেই জন্য আপনার বাড়ি

ওইখানে যে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শপিং মল টাইপের কোনো দোকান করা হয় বা পাইকারি দোকান ঠিক আছে সেটা তো আমি জানি কিন্তু সেলটা তো বেশি হবে একটু একটু বাকি কম রেটে একটু কম দামে দিয়ে দেবো ঠিক আছে সেই জন্য এই শপিং মল টাইপের একটা দোকান খুলব ওখানে আপনার বাড়ির কাছাকাছি যে বাজারটা আছে দোকানও নেওয়া হয়ে গিয়েছে আপনি হয়তো বাজারে অনেকদিন আসছেন না দেখবেন যে ওইখানে সব কিছু কাচ টাচ সব কিছু লাগানো হয়ে গেছে ঠিক আছে এই এই চৌদ্দ তারিখ যে সরস্বতী পুজো আছে না ভ্যালেন্টাইন ডে

হুম একদিকে পাইকারি দোকান করব আর একদিকে শপিং মল টাইপের দোকানটা হবে ঠিক আছে মডেলটা হবে চৌদ্দ চৌদ্দ ফেব্রুয়ারি উদ্বোধন হবে সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন হোক সরস্বতী পুজো সব নিয়ে ওই দিনে উদ্বোধনটা হবে ঠিক আছে আর এইখান এইখানের যে দোকানটা থাকবে এই দোকানটার দেখাশুনোর দায়িত্ব কিন্তু আপনার ওপরেই ছেড়ে দেবো সব কিছু আমি মাঝে মাঝে আসবো আসবো না না আমি মাঝে মাঝে আসবো তার মধ্যে আপনি বাড়ি ভাড়া তার মধ্যে আপনি বাড়ির কাজ বাজগুলো সেরে নিন ঠিক আছে আর আপনার পর এইখানে দায়িত্বটা দেখার পরে আপনি কেমন কাজ করছেন দেখে আপনার মাইনেও বাড়াব আমি ঠিক আছে